ভারতবর্ষ বহু ধর্ম এবং বহু ভাষাভাষী মানুষের বসবাস বাংলা ভাষা প্রধান ভাষা হিসাবে যদিও পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু বর্তমান কালে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতেও বাংলা ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় এক্ষেত্রে ত্রিপুরার নাম সবচেয়ে উল্লেখযোগ্য বর্তমান কালে ত্রিপুরার মানুষরাও বাংলা ভাষায় কথা বলতে শুরু করেছেন বেশিরভাগ মানুষেরাই বাংলা ভাষার সাথে যুক্ত তার ফলে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে ভাষাগত দিক দিয়ে এবং সাংস্কৃতিক যোগাযোগ সাংস্কৃতিক যোগাযোগের বিনিময় হিসাবে বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পশ্চিমবঙ্গ যেহেতু বাঙালিদের বসবাস এখানকার মানুষদের প্রধান ভাষা বাংলা তাই পশ্চিমবঙ্গের মানুষরা কাজের সন্ধানে যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে সাথে সাথে ভাষা এবং সংস্কৃতিও ছড়িয়ে পড়ছে এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষের সাথে যেমন ধরুন পশ্চিমবঙ্গের মানুষ যখন মহারাষ্ট্রে গিয়ে থাকছে সেসময় পশ্চিমবঙ্গের ভাষা ও সংস্কৃতি মহারাষ্ট্রের মানুষদের সাথে মিশে যাচ্ছে এবং তার ফলেও ভাষা ও সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি হচ্ছে